আমার বিশেষ গুণ বলতে আমার সে রকম খুব একটা ভালো গুণ নেই কিন্তু আবার বলতে গেলে সবাই বলে যে এই এই জিনিসগুলো আমার অনেক ভালো গুণ আছে তো আমি ছোট থেকেই নাচতে পছন্দ করতাম নাচ আমার একটা গুণ আমি যখন বড় হয়েছি তখন পাড়ার বাচ্চাদেরও নাচ শিখিয়েছি আমার যে গুণটা আছে সেটা আমি অন্যান্যদের মধ্যেও দিতে শিখেছি এবং আমার আর একটা গুণ হচ্ছে আমি আঁকতে খুব ভালোবাসি আমি খুব সুন্দর আঁকি এবং আমার আরেকটা গুণ হচ্ছে আমি রান্না করতেও খুব ভালোবাসি রান্নাটা আমার ভীষণ ভালো লাগে আমি ছোট থেকেই রান্না করতে পছন্দ করি এ ছাড়াও এগুলোর বাইরেও আমি হচ্ছে পড়াশোনা করতে পছন্দ করি পড়াশোনার আমি ছোট থেকেই প্রথম হই তার পরে দ্বিতীয়ও হয়েছি অনেকবার পড়াশোনাও একটা গুণের মধ্যেই পড়ে আমি রান্না করার সমায় অনেক ভালো ভালো রান্না করতে পারি সুন্দর মানে একবার একটা রান্নার রেসিপি দেখলেই আমি একেবারেই সেটা করতে পারি এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে যেহেতু আমার রান্নাটা আমার একটা গুণ বলতে একটা শখও শখেও এখন এসে দাঁড়িয়েছে তাই আমি চাই যে আমি রান্নার যে বিদ্যালয়গুলি হয় সেখানে আমি ভর্তি হব পরবর্তীতে যাতে আমি রান্নাটাকে আরেকটু উন্নত করতে পারি তা হলে আমি আরো নতুন নতুন রেসিপি আমি শিখতে পারব শুধু ভারতীয় খাবার নয় যেহেতু আমি বাঙালি বাঙালিদের রান্নাটাই আমি পারি তো আমি চাই যে আমি দেশ বিদেশের নানা রকম খাবার নিজে শিখব এবং নিজের রান্নার যে গুণটা সেটাকে আরো উন্নত করব